খেলাধুলা দিয়ে গ্রামীণ এলাকার মানুষ খুব উপকৃত হয়েছে গ্রাম গন গ্রামগঞ্জে অনেক খেলায় প্রচলিত তার মধ্যে অন্যতম হল ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ইত্যাদি ভলিবল ইত্যাদি এছাড়া গ্রামের মানুষ গ্রামের মানুষ খেলাধুলা করতে খুব উপ খুব মনোযোগ এবং উৎসাহ প্রদান করে এবং খেলাধুলা করলে আমাদের মানব জীবনে খুব বিকাশ স্বাস্থ্য স্বাস্থ্যসারী শিক্ষা এবং আমাদের ক শরীর খুব ভালো থাকে আমাদের খেলাধুলার মধ্য দিয়ে আমার আমরা খেলাধুলার মধ্য দিয়ে ক্রিকেট হচ্ছে অন্যতম ক্রিকেটে পঞ্চাশ ওভারে খেলা হয় পঞ্চাশ কুড়ি দশ পাঁচ এবং অনেক রকমের খেলা হয়ে থাকে এবং দুটো টিমের মধ্যে হয় এবং দুটো টিমেতে এগারো জন করে প্লেয়ার থাকে এবং দুটো আম্পায়ার থাকে এই এই খেলাগুলো পরিচালনা করার জন্য দুটো আম্পায়ার থাকে এবং এই খেলাগুলিতে জিতলে অনেক অনেক ট্রফি পাওয়া যায় খেলাধুলা করলে মানুষ স্বাস্থ্য এবং যেমন টুর্নামেন্ট আমাদের পা আমাদের পাড়াতে অনেক ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে তার থেকে সামাজিক যোগাযোগ করার মাধ্যমে টেলিফোনের মাধ্যমে গ্রাম থেকে শহরে অনেক দূর দুরান্ত যোগাযোগ ব্যবস্থা এখন তৈরি হয়েছে যার ফলে মানুষ গ্রাম থেকে শহরে খেলা দেখতে আসে খেলা দেখতে আসে এছাড়া তার মধ্য দিয়ে ভারতের এছাড়া তার মধ্য দিয়ে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট আমাদের পাড়ায় হয় প্রতি বছর প্রতি বছর আমাদের পাড়ায় ক্রিকেট টুর্নামেন্ট হয় এবং এগারো জন করে প্লেয়ার সেই সেটিতে সবাই থাকে